আমাদের এলাকায় যেমন সরকারি হাসপাতাল রয়েছে সেরকম অনেক বেসরকারিও হাসপাতাল রয়েছে আর এতো সংখ্যেক বেসরকারি হাসপাতাল রয়েছে যে তার কোনো মানে গোনা গুনতি নেই তাই এখানে যদি আমরা বলি যে কয়টি বেসরকারি হাসপাতাল রয়েছে সেটি বললে সেটা আমরা বলতে পারবো না কারণ এতো সংখ্যক বেসরকারি হাসপাতাল রয়েছে যে তার কোনো তুলনাই নেই কিন্তু এতোগুলো বেসরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে আমাদেরকে দৈনন্দিন বিভিন্ন সমস্যায় পড়তে হয় যেমন বিভিন্ন খরচের দিক থেকে কারণ এই সব বেসরকারি হাসপাতালগুলিতে খরচ এতো বেশি যে যে মানুষেরা এখানে ডাক্তার দেখাতে পারে না এখানে এই সব হাসপাতালে ভর্তি হতে পারে না কারণ এখানকার পয়সা খুব বেশি নেয় তাই তারা এই কারণে সরকারি হাসপাতালকে যেতে হয় যেখানে বিনা পয়সায় চিকিৎসা করা হয় আবার আরও কিছু সমস্যার মধ্যে পড়তে হয় যেমন পরিবহন সমস্যা এসব বেসরকারি হাসপাতালগুলি এমন এমন জায়গায় রয়েছে যে যেখানকে যেতে হলে আমাদেরকে এ অনেক গাড়ি বুক করে যেতে হয় আর এই গাড়ি বুক করে যেতে হলে অনেক সময় লাগে আর অনেক টাকারও খরচা হয় যে কাছাকাছি বাড়ির কাছাকাছি যে কোনো হাসপাতাল পাবো বা বেসরকারি হাসপাতাল পাবো যে যেখানে আমরা চিকিৎসা করবো সেরকম কোনো সুযোগ সুবিধা এখানে নেই আবার এখানকার বেসরকারি হাসপাতালগুলোতে কর্মীদের আচরণও খুব একটা ভালো নয় কর্মীরা এতো খারাপ ব্যবহার করে আমাদের সাতে যে ওই সব হাসপাতালগুলোতে যেতেই ইচ্ছে করে না তাই এখানকার হাসপাতালগুলো তো কোনো দিক থেকেই ভালো নয় তাই এই সব হাসপাতালগুলোতে যাওয়া মানে আমাদেরকে অনেক অসুবিধায় পড়তে হয় আর এই সব অসুবিধাগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি না ঠিকঠাক তাই আমার মনে হয় এই সব বেসরকারি হাসপাতালগুলোকে ঠিকঠাকভাবে সুবিধায় আনতে হবে যাতে আমরা না আর কোনো অসুবিধায় পড়ি